সরকারি স্কিমগুলির অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মান ধীরে ধীরে উন্নতি হচ্ছে অবকাঠামো হাসপাতালের পরিবেশ ডাক্তারের চিকিৎসা নার্সিং সুবিধা এবং এ চিকিৎসাগুলির সুবিদেগুলির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে বলে দেখতে পাওয়া যায় অবকাঠামোর ক্ষেত্রে অনেক সরকারি হাসপাতাল নতুন করে বাড়ি এবং সরঞ্জাম দিয়ে আপডেট করা হচ্ছে এই উন্নতগুলি সরকারি হাসপাতালের পরিবেশকে আরও আরামদায়ক এবং স্বাস্থ্যকর করে তোলে ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিতে এখন উচ্চতর প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছে যা চিকিৎসা প্রযুক্তি এবং পদ্ধতিতে সর্বশ্রেষ্ঠ বলে আমার মনে হয়েছে নার্সিং সুবিধেগুলির ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিতে এখন উচ্চতর প্রশিক্ষিত নার্স রয়েছে যা যারা রোগীদের খুবই যত্ন নেন চিকিৎসার সুবিধার জন্য সরকারি হাসপাতালগুলি এখন আগের থেকে অনেক বেশি ভালো চিকিৎসা প্রদান করছে অপারেশান কেমো থেরাপি বা রেডিও থেরাপির মতো বড়ো বড়ো অপারেশানগুলিও এখন এই সরকারি হাসপাতালভাবেই হচ্ছে সাধারণভাবে আমি মনে করি যে সরকারি হাসপাতাল বা প্রাইভেট সেন্টারে যাওয়ার ক্ষেত্রে আমি কোনোটিরই পক্ষপাতী নয় আমি মনে করি রোগীর জন্য সেরা চিকিৎসা পরিবেশ হলো সেটি নির্ধারণ করার সম্পূর্ণ অধিকার রোগীর নিজের রোগীকে কোন পরিবেশে সে থেকে তার চিকিৎসা করাতে চায় সেটি রোগীর ওপর সম্পূর্ণ নির্ভর করে রোগী যদি চায় যে তার আর্থিক অবস্থা সেই রকম ভালো নয় তখন সে সরকারি হাসপাতালকে বেছে নিতে পারে যখন রোগীর অনেক পরিমাণে অর্থ থাকে তখন সে প্রাইভেট হাসপাতালকে পছন্দ করতে পারে